পশ্চিম বর্ধমান জেলার স্বাস্থ্য পরিষেবা খুবই ভালো এবং উন্নত এখানে সব রকমই অসুখের চিকিৎসা হয়ে থাকে যেমন শিশু শিক্ষা থেকে চিকিৎসা থেকে বড়োদের বিভিন্ন রকমের চিকিৎসা ব্যবস্থা আছে বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য খুব ভালো সুবন্দোবস্তও আছে এখানে যখনই যে রকম অসুবিধার মধ্যে মানুষ পড়ে তখনই সেরকমই ব্যবস্থা পেয়ে থাকে থাকে বিশেষ করে যদি রোগী হঠাৎ করে অসুস্থ হয়ে যায় সেই সময় যদি এখানে ডাক্তারখানায় বা হসপিটালে নিয়ে আসা হয় তাহলে রোগীকে তখনি চিকিৎসা করা হয় এবং ডাক্তার নার্স সবাই খুব সহযোগীভাবে সেবা করে থাকে কিন্তু সরকারি হাসপাতালে সমস্ত রকম সুব্যবস্থা থাকলেও কিন্তু ডাক্তার আর নার্সের কিন্তু সেরকম কোন ব্যবস্থা নেই আছে কিন্তু তারা চিকিৎসা ঠিক মতোভাবে করে থাকে না যেন একটা গা হেলি ব্যাপার এখানে কিন্তু প্রাইভেট হাসপাতালে সেরকম কোন অসুবিধা আমরা অনুভব করিনা এখানে খুব ভালো ব্যবস্থা আছে